আমার বাড়ি চন্দ্রকোণা টাউন আমার বাড়িতে যখন পর্যটকরা পরিদর্শন করতে আসেন তখন পরিদর্শন করার মতো অনেক ভালো জায়গা আছে যেমন বিদ্যাসাগরের জন্মস্থান ক্ষুদিরামের জন্মস্থান চন্দ্রকেতু পার্ক পরিমল কানন ফাঁসি ডাঙা আরও ইত্যাদি অনেক স্মরণীয় জায়গা রয়েছে ভ্রমণ করে তারা খুবই মজা পেয়েছেন কিন্তু যেই সমস্যাটি হলো বাসস্থান আমার বাড়ি ছোটো হওয়ায় পর্যটকদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর খাবার তাদের আমার পছন্দ মতো অনেক পদই রান্না করেছিলাম কিন্তু খাবার খুব একটা তাদের ভালো লাগেনি কারণ তারা ভাত খেতে পছন্দ করেন না আর সবথেকে বড় সমস্যা যেটি হলো আমার বাড়ির পাশেই বড় একটি নালা রয়েছে পৌরসভার লোকজন ঠিকঠাক স্যানিটেশান না করায় নালা থেকে দুর্গন্ধ বের হয় তাই পর্যটকদের ওটাও একটু সমস্যা হয়েছে আর আবহাওয়া তো রয়েইছে যা প্রচণ্ড গরম গরমের কারণে পর্যটকদের খুব সমস্যা হয়েছে তাই তারা আর ভবিষ্যতে আসবে কি না সন্দেহ আছে